ভালো উন্নতমানের ডাক্তার চাই বা সেলাইন ওষুদ এই সবের যেন পরিষেবা পায় বা এখানে পরিবহন ব্যবস্থা ও যেন ভালো থাকে রাস্তাঘাটের ব্যবস্থাও যেন ভালো থাকে মানুষ যেমন আসা যাওয়া করতে পারে সুবিধা অসুবিধায় যেমন ডাক্তারকে সব সময় পাশে পায় আর ওষুধ ইনজেকশানের যেমন পরিষেবা মানুষ সব সময় পায় এটাই আমি সরকারের কাছে অনুরোধ করবো